আমি নদীতে মাছ ধরতে যাই তা আমি খুব গরিব মানুষ নৌকায় জাল ধরতে গেলেও অনেক কিছু জিনিসপত্রের দরকার হয় কিন্তু এগুলো আমি সরকারের কাছে কী কী সাহায্য পেতে পারি আমার অনেক কিছু দরকার জাল বা নৌকা এই যানবাহন কীসে যেতে পারবো কীভাবে আমি মাছগুলো ধরতে পারবো কীভাবে পাস টা ফ্রি নিতে পারি সরকারের কাছে সেই সাহায্য চাইছি যে আমি যাতে মাছ ধরতে পারি আমার যাতায়াত সুবিধা হয় বা আমি পাাসটা করতে চাই ফ্রি আমার পয়সা করেও খুব সংকট পাচ্ছি না যেতে কিন্তু আমার মাছ না ধরলে আমার সংসার চলে না নদীতে না গেলে নদীতে খুব কষ্ট করে আমার মাছ ধরতে হয় নদীর মাছ থেকে আয় করতে হয় তারপর আমার ওতে সংসার নির্বাহ হয় এই জন্য আমি সরকারের কাছে কিছু সাহায্য চাইছি এই সাহায্যগুলো হলে আমি এই কাজটা করতে পারবো বা মাছ ধরতে পারবো তার উপরে দুটো পয়সা উপার্জন করতে পারবো তাহলে আমার সংসারটা ভালোভাবে চলে আর আমি যেই মাছ ধরি এই মাছ আমি বাজারে তুলি তুলে এই মাছ বিভিন্ন রকমের মাছ এই মাছগুলো বিভিন্ন দামে বিক্রি করি বড়ো বড়ো মাছ আছে পান মাছ বানে মাছ বা আরও ভেটকি মাছ নানা রকমের মাছ চিকি মাছ ভোলা মাছ এগুলো আমরা পাই বা রেখা মাছ এগুলো দেশে নিয়ে আসি বা রাখি কীভাবে বরফ দিয়ে হয়তো পাঁচ ডিনঙ্গর পাশে যাই সেখানে বরফ দিয়েই এই রাত্রে এই পাঁচ দিন কাটাতে হয় তার সেই মাছগুলো সেই বরফ দিয়ে রাখতে হয় সেগুলো বরফ দিলে ভালো থাকে আর যখন উঠে আসি এসে মাছগুলো গ্রামে তুলে বাজারে নিয়ে বসি বসে বাজারে বিক্রি করি হাতে কেটে বিক্রি করি এগুলো বিভিন্ন দামে বিক্রি হয় ছোটো বড়ো সব রকমের দাম আছে